বাজার থেকে একটা ডাস্টবিন কিনেছিলাম ডাস্টবিনটার দাম নিয়েছিলো একশো টাকা ডাস্টবিনটা খুব ভালো আজ এক থেকে দু বছর হয়ে গেল ডাস্টবিনটার এখনো রঙও নষ্ট হয় নি আবার টেকসই খুব ভালো ডাস্টবিনটা বাড়িতে রাখলে অনেক উপকারিতা পাওয়া যায় যেমন আনাজের খোসা বাচ্চারা খাবার খায় খাবারের ঠোঙা বাজার থেকে বিভিন্ন ধরনের সবজি আনি মশলাপাতি আনি তাদের সব প্লাস্টিক ঠোঙা সেগুলো এখানে সেখানে ফেলে দিই ডিম ভাজা হয় ডিমের খোসা যেখানে সেখানে ফেলে দিই ডাস্টবিন থাকলে সব কিছু ডাস্টবিনে রাখলে ডাস্টবিনটায় রাখলেই উপকারিতা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকে আবার দুর্গন্ধটা কিন্তু ডাস্টবিনের ভিতরেই থেকে যায় বাইরে বেরোয় না ডাস্টবিনটা আবার একদিন বাদে বা একবেলা বাদে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিলে দুর্গন্ধটা আর বাইরে বেরোয় না তাই আমি বলবো ডাস্টবিন প্রত্যেকের বাড়িতে রাখা দরকার সবাই কিন্তু ডাস্টবিন রাখবেন বাড়িতে তাহলে আপনারাও সবাই সুস্থ থাকবেন ঘর বাড়িও পরিষ্কার থাকবে এবং নোংরা দুর্গন্ধময় থাক দুর্গন্ধময় থেকে আপনারা বাঁচতে পারবেন